মানুষ খেলাধুলা করলে খেলাধুলার মধ্যে থাকলে তাদের অনেক চাপ কমে যায় কারণ খেলাধুলার মধ্যে থাকলে খেলার মধ্যে সে মানুষটা পুরো ঢুকে যেতো আর বাইরের অন্যান্য চিন্তা সেখানে এখন তখন ঢুকতে পারে না তো সে ক্ষেত্রে মানুষের অনেক চাপ কমে যায় আমি মনে করি খেলাধুলাটা দিনে যে কোনো একটা টাইম বার করে খেলাধুলা করাটা খুবই জরুরি সেটা প্রত্যেকটা মানুষেরই আর এখন তো তেমন কারোরই সময় হয় না কাজের সূত্রে কারোরই সময় হয় না যে একটু দিনের একটা টাইম হলেও আধা ঘন্টার জন্য হলেও টাইম বার করে যে খেলাধুলা করবে কিন্তু সেটা এখন কারোরই হয় না কিন্তু খেলাধুলা করাটা উচিত যাতে নিজের শরীরটাও ঠিকঠাক থাকে শরীরচর্চাও করা হয় খেলাধুলা করলে খেলাধুলো করলে হজম শক্তিটাও বাড়ে যখন এখন যেটা সবারই সমস্যা খাবার হজম হয় না কিন্তু খেলাধুলা করলে সেটা হবে কারণ খেলাধুলা লাফা লাফি দৌড়াদৌড়ি হবে খাবার হজম হবে তো সেটাই আর কি খেলাধুলা করাটা খুবই ভালো সবারই পক্ষে আর খেলাধুলা করলে চাপ চিন্তা অনেকটা কমে যায় অনেকটাই কমে যায়